হ্যালো ডাক্তারবাবু বলছি আমার একটু সমস্যা হয়েছে পেটের যন্ত্রণা বুকে ব্যথা একটু কিছু করে দিন চিকিৎসা কিছু আজকে এক মাস ধরে চলছে না আগে দেখানো হয়নি এই প্রথম হ্যাঁ গ্যাস গ্যাসের সমস্যা আছে গ্যাস হয় হ্যাঁ পায়খানা ঠিক মতো ক্লিয়ার হয়না আর বুকে ব্যথা হচ্ছে না কোথাও ছবি টবি করা হয়নি আপনার কাছেই তো প্রথম এলাম শুনলাম আপনি ডাক্তার খুব ভালো আপনার খুব নামডাক আছে আমার একজন রিলেটিভ আপনার নাম্বারটা দিল আমার বাড়ি তো বর্ধমান সেই সিজি টাওয়ারের পিছনটাতে বাড়ি আপনার চেম্বারটা কোথায় আচ্ছা আচ্ছা কী কী বারে বসেন হুম আচ্ছা তো ফি কত স্যার ফি কত আচ্ছা আচ্ছা নাম লেখানোর কোন সিস্টেম বলবেন আচ্ছা কম্পাউন্ডার আছে তো না আচ্ছা ঠিক আছে আর আর বলুন হুম হুম হুম হুম আচ্ছা একটু দেখবেন ফি খরচার ব্যাপারটা কারণ গরিব মানুষ বুঝতেই তো পারছেন একটু কিছু হুম কাজকর্ম এখন সেরকম কিছু নেই ইনকামপত্র নেই হুম যাতে কম খরচায় হয়ে যায় একটু ব্যবস্থা করে দেবেন হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো আবার পরে কথা বলব দেখা করব সাক্ষাতে কথা হবে রাখছি হ্যাঁ